আমি যেভাবে ট্র্যাকিং সাইডে আগের চেয়ে বেশি আবর্জনা অস্বচ্ছতা লক্ষ্য করেছি কলার খোসা প্লাস্টিক চা খেয়ে সেই কাপ এবং ছেঁড়া কিছু জিনিস সব সেখানে যেয়ে ফেলে দিয়ে আসে সবাইকে বোঝাই এগুলো ফেলবেন না এগুলো করবেন না তবু তারা কেউ শোনে কিছু মানুষ শোনে না সেখানেই ফেলে দিয়ে যায় এর থেকে মানুষের পড়ে যাওয়ার ভয় মানুষ নিজেই নিজের ক্ষতি করছে ট্র্যাকিংয়ের সময় আমি যেভাবে পরিবেশ পরিষ্কার রাখবো সেগুলো হল আমি একটা নোংরা ফেলার পাত্র রাখবো সেগুলো সব কুড়িয়ে সেই পাত্রে রাখবো যেখানে নোংরা ফেলা হয় সেখানে যেয়ে ফেলে দিয়ে আসবো কফ থুতু কিছু ফেলবো না সেইদিকে সচেতন থাকবো সবাইকে বোঝাবো এবং কলার খোসা টোসা ফেলে রাখলে মানুষ হড়কে পড়ে যেতে পারে পড়ে যেয়ে কারো মৃত্যু হয় কারোর আঘাত লাগে নানারকম চোট লাগে এগুলো মানুষকে বোঝাবো যে এগুলো করবেন না এভাবে পরিষ্কার আমি রাখবো সবসময় ঝেঁ একটু ঝাঁটা দেবো ঝাঁটিয়ে পরিষ্কার রাখবো